আমি বিশাল মেগামার্ট থেকে যে দুটি কুর্তি ও প্লাজো কিনেছিলাম তার মধ্যে দুটি প্লাজো জলে ধোওয়ার পর একটু ছোট হয়ে যায় এবং রংও খানিক ফ্যাকাশে হয়ে যায় আমি এই প্লাজোগুলির পরিবর্তে বিশাল মেগামার্টে গিয়ে অন্য কিছু নেওয়ার কথা বললে তারা কিন্তু রাজি হননি